হ্যালো দিদি আপনি তো আমাদের কমিটির মেম্বার তো আমরা তো রাত্রে মানে সিকিউরিটি গার্ড আমাদের তো রাতে অনেক সমস্যা হতে হ সম্মুখীন হতে হয় তো আমাদের যদি আমাদের আমাদের জন্য যদি একটু একটু ব্যবস্থা করেন জলের ব্যবস্থা এইগুলো যদি না করেন আমাদের খুবই সমস্যা হয় আর একটু লাইটের ব্যবস্থা করেন আর খাবারের জায়গাটারও একটু ব্যবস্থা করা উচিত করুন কারণ আমাদের খেতে গেলেও অনেক সমস্যা হতে হয় আর জলের ব্যবস্থা তো করতে হবে খুবই তাড়াতাড়ি একটা টর্চ লাইট কারণ আর রাত্রেবেলা তো আর এতো ঠান্ডা যে এই ঠান্ডাতেও আমাদের অনেক সমস্যা হয় যদি একটু উষ্ণ জামা কাপড়ের ব্যা শোয়ার জায়গার ব্যবস্থা করেন হ্যাঁ আপনার সাথে আপনি খুবই ভালো কারণ আপনি আপনার আমাদের সমস্যাটা খুবই বোঝেন আর আর ভাবেন আমাদের ব্যাপারে তো আমাদের একটা লাইটের ব্যবস্থাটা খুবই ইমিডিয়েটলি করা দরকার কারণ লাইট ছাড়া মানে রাত্রে তো একটু সমস্যা হয় খুবই তারপরে খাবারের জলের ব্যবস্থা টাও খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি করা দরকার কারণ জলেরই খুব সমস্যা হয় রাতে তো অতো রাত্রেবেলা জল না হলে আমাদের অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় ঠিক আছে রাখলাম আপনি একবার আলোচনা করে দেখবেন আর খুবই তাড়াতাড়ি যতো সম্ভব তাড়াতাড়ি হ হয় আবার পরে কথা হবে রাখছি